ভ্রমণ এমন একটা জিনিস যে সকলে মিলে ভ্রমণ করলে এক অন্য রকম অভিজ্ঞতা আর একা একা ভ্রমণ করলে এক অন্য রকম অভিজ্ঞতা সকলে মিলে পরিবারের সকলকে নিয়ে ভ্রমণ করার যে বিশাল আনন্দ একা একার মধ্যে ততটা হয়তো আনন্দ হয় না কিন্তু আমার অভিজ্ঞতা একটু মানে ইয়ে করব কি বলে উল্লেখ করব এটাই যে আমি অনেকবারই নিজে নিজে একা একা ভ্রমণ করেছি বিভিন্ন জায়গায় সেটা কাজের জন্য মেনলি বিশেষ করে আমি তো বিতরণ ওষুধ বিতরণ ক্ষেত্রে কাজ করতাম তো সেই কারণে আমাকে প্রচুর জায়গায় যেতে হতো তো উল্লেখ প্রথম আমি যাই শিলং মেঘালয়ের শিলং এই শিলং শহরে প্রথম থেকেই একটা আকর্ষণ ছিলো ছোটোবেলা থেকেই শিলং শহরকে শুনে এসছি পর্যটনের একটা বিরলতম জায়গা যেখানে অন্যরকম অভিজ্ঞতা পাওয়া যায় পাহাড়ের মধ্যে শিলংয়ের পাশেই চেরাপুঁজি সবসময় বৃষ্টি হয় কিন্তু সেই শিলং যখন যাই ভীষনভাবে মনটা খারাপ হয়ে গেছিলো সকলকে ছেড়ে বাড়ির সকলকে ছেড়ে দিয়ে একা একা এরকম একটা ভ্রমণ স্থানে যাওয়া কাজের জন্যই যাওয়া কিন্তু তার সঙ্গে ভ্রমণটাও মাঝখানে একটু উদ্দেশ্য ছিলো সেই কারণে কিছু ভ্রমণ ও করেছিলাম তো এইটা এছাড়াও বিভিন্ন জায়গা বলতে গেলে প্রথমে আমি মুম্বাই যাই সেখানেও একা একা ভ্রমণ স্থান মুম্বাই এতো বড়ো শহর কিছু কিছু দ্রষ্টব্য স্থান আছে দিল্লিও তাই তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে অভিজ্ঞতা তা একটু অন্যরকম হয়ও নিই একা একা ঘোরার আনন্দ আর সকলে পরিবারের সকলকে নিয়ে ঘোরার আনন্দটা অবশ্যই অন্যরকম